আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আমার চাকরি পাওয়া কেননা আমি পড়াশুনোতে খুব একটা ভালো ছিলাম না ছোট থেকে আস্তে আস্তে নিজেকে তৈরি করতাম পড়াশুনো করার চেষ্টা করতাম কিন্তু আমার বুদ্ধি অতোটা ভালো নয় বলে আমি ভালো মার্কস পেতাম না পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারতাম না তার ফলে আমার বাড়ির লোক এবং আমার বন্ধুবান্ধব বা আমার শিক্ষক শিক্ষিকারা বলতেন তোর দ্বারা কিছু হবে না তুই কিছু করতে পারবি না এটা আমার যেন একটা চ্যালেঞ্জ নিয়ে নিয়েছিলাম আমার যেন একটা মনে জেদ চেপে গেছিল আমাকে কিছু করতেই হবে আমাকে কিছু করে দেখাতে হবে আমি পারবো আমার স্বপ্ন দেখতাম আমি রাতে ঘুমোতে পারতাম না স্বপ্ন দেখতাম এরকম করে করে যখন আমি মাধ্যমিক পাস করলাম মাধ্যমিক পাস করার পরে সবাই অবাক হয়ে গেলো তুই মাধ্যমিক পাস করে গেলি তারপরে আমি আস্তে আস্তে আবার নিজেকে তৈরি করলাম পড়াশুনো করলাম পড়াশোনায় মনোনিবেশ করে আবার উচ্চ মাধ্যমিক পাস করলাম উচ্চ মাধ্যমিক পাস করার পরে তারপরে বাড়িতে বললো তোর দ্বারা কিছু হবে না এরকম রেজাল করলে কি শুধুমাত্র পাস করলে কি করে হবে ভালো রেজাল করতে হবে অন্যান্য ছেলে মেয়েদের মতো তুই যদি এরকম শুধুমাত্র পাস করা নিয়ে তোকে কোন কলেজে পড়তে পারবি বা কোথায় পড়তে পারবি তখন আমি ভাবলাম সত্যিই তো তাহলে আমাকে কোনও না কোনোভাবে কোনও কলেজে ভর্তি হতে হবে দিয়ে আমাকে এই গ্রাজুয়েশানে বা আমাকে এই বিএ পাস করে আমাকে ভালো রেজাল করতে হবে এটা ভেবে নিয়ে আমি একটা কলেজে ভর্তি হয়ে গিয়ে সেখানে পড়াশুনো শুরু করলাম পড়াশুনো শুরু করে একদম রাতদিন এক করে আমি পড়াশুনো করলাম পড়াশুনো করে আমি গ্র্যাজুয়েশান পাস করলাম একদম থার্ড ইয়ার পাস করে ফার্স্ট ক্লাস নিয়ে পাস করলাম তারপরে এবারে চাকরির লক্ষ্যে আমি পড়াশুনো শুরু করলাম বিভিন্ন ধরনের কম্পিটিটিভ যেই পরীক্ষাগুলো হয় সরকারি চাকুরির জন্য সেগুলো পড়াশুনো শুরু করলাম বাড়িতে তো বললোই যে তুই চেষ্টা কর চেষ্টা করলে পারবি আমার প্রথমে বাড়ির লোকেরা মনোবল ভেঙে দিয়েছিল তারপরে কিন্তু আমার বাড়ির বাড়ির লোক পাশে ছিল তাও আমার বন্ধুবান্ধবরা অনেকেই চাকরি পেয়ে গেছিল কিন্তু আমি পাচ্ছিলাম না অনেক পরীক্ষা দিচ্ছি যেই ফর্মই বেরোচ্ছে সেই ফর্মই ফিল আপ করছি ফিল আপ করার পরেও আমি চাকরি পাচ্ছি না কোথাও হয়তো প্রিলিমিনারি পরীক্ষাগুলো পাস করছি কিন্তু মেন যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় পাস করতে পারছি না বা কোথাও মেন পরীক্ষা পাস করলেও ইন্টারভিউতে কেটে যাচ্ছি এই সকল ঘটনাগুলো ঘটছে আমি ভাবছি আমারও মাঝে একবার মনোবল ভেঙে গেল তাহলে ভাবছি আমি কি পারবো না আমার দ্বারা কি সত্যিই কিছু হবে না সবাই কত সুন্দর চাকরি পেয়ে গেল সবাই কত সুন্দর চাকরি করে বাড়ি করছে ঘরের পরিবারের উন্নতি করছে কিন্তু আমার মনে একটা যেন জেদ ছিল পেতেই হবে যেন তেন প্রকারেণ আমাকে পেতেই হবে আমাকে কিছু একটা করে পেতে হবে একটা সরকারি চাকুরি তার ফলে কি আমি একজনের কাছে গাইড নিলাম গাইড নিয়ে আমি পড়াশুনো আবার নতুন করে শুরু করলাম এবং নিজেকে আস্তে আস্তে তৈরি করলাম রাত দিন জেগে সারাদিনে প্রায় বারো থেকে চোদ্দ ঘন্টা আমি পড়তাম রাতে পড়তাম রাতে খুব কম ঘুমোতাম এরকম করে পড়াশুনো করে করে আস্তে আস্তে তখন আমি একটা পরীক্ষার জন্যই আমি পড়াশুনো করে গেলাম পড়াশুনো করে করে করে করে নিজেকে তৈরি করলাম নিজেকে পড়াশুনো করে নিজের যে মক টেস্টগুলো দিলাম মক টেস্টগুলো সময়ের মধ্যে আমাকে একশোটা কোয়েশ্চেন অ্যানসার দিতে হবে সেই কোশ্চেনগুলো আমি মক টেস্ট বিভিন্ন মক টেস্ট আমি দিতে শুরু করলাম বিভিন্ন বই পড়তে শুধু করলাম বিভিন্ন লেখকের বই পড়তে শুরু করলাম এইভাবে পড়াশুনো করে করে করে নিজেকে তৈরি করলাম তৈরি করে তারপরে এক দিন প্রিলিমিনারি পরীক্ষা হলো ওই প্রিলিমিনারি পরীক্ষাতে আমি পাস করলাম পাস করার পরে মেন পরীক্ষার জন্য আবার নিজেকে প্রস্তুত করলাম প্রস্তুত করে নিজেকে তৈরি করে আবার মেন পরীক্ষা দিলাম মেন পরীক্ষা দিয়েও পাস করলাম তখন যেন মনে হচ্ছে ঠাকুর আমি যেন না ইন্টারভিউতে কেটে যাই আমি যেন চাকরিটা পাই তারপরে এক দিন ইন্টারভিউর ডেট আসলো সেই ইন্টারভিউর ডেট গিয়ে আমি ইন্টারভিউ দিলাম এবং ইন্টারভিউ দিতে তার এক দু মাস বাদে রেজাল্ট বেরোলো এবং সেই রেজাল্টে দেখলাম আমার নাম বেরিয়েছে এবং আমি চাকরি পেলাম আল্টিমেটলি তো সেক্ষেত্রে আমার যারা বন্ধুবান্ধবরা যারা বলেছিলো যে আমার দ্বারা কিছু হবে না তারা নিজে আজ গর্ব বোধ করছে না সত্যিই তোর জেদ ছিল তোরা তোকে যে আমরা অপমান করতাম বা তোকে যে ছোট করতাম তুই যে সেটাকে এইভাবে চ্যালেঞ্জের আকারে নিবি আমরা ভাবতে পারিনি সত্যি তুই একজন এখন সাকসেসফুল ম্যান তুই নিজের জেদে বশে বা চ্যালেঞ্জ নিয়ে তুই যে এই যে একটা সরকারি চাকুরি পেয়েছিস আর এর জন্য আমরাও গর্বিত এবং আমিও বললাম যে আমি সত্যি গর্বিত নিজেকে চেষ্টা করেছিলাম নিজেকে উজাড় করে দিয়ে আমি খেটেছিলাম খেটে পড়াশুনো করে আমি আজ এই শীর্ষে উঠেছি এবং একদম উন্নতির শিখরে আমি পৌঁছাবো এবং এরপরেও আমি পড়াশুনো থামাবো না এরপরেও আরও ভালো জায়গায় যাওয়ার আমি চেষ্টা করবো আমি সেই লক্ষ্যে এখনও এগোচ্ছি